আমি একজন কৃষক চাষ করতে করতে আমাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যখন আবহাওয়া খারাপ হয় কখনও কখনও বন্যার জল অতিরিক্ত হয়ে যায় আবার কখনও দেখা যায় খরা হয়ে গিয়েছে যখন জল খুব কম হয় তখন আমাকে সাবমারসিবল বা মিনির জল থেকে জলসেচ করে চাষাবাদ করতে হয় যখন বন্যা হয়ে যায় সেই বন্যার অতিরিক্ত জলকে খাল বা নদীর মাধ্যমে আমরা জলকে ছেড়ে দিয়ে থাকি আর চাষের যে প্রধান শত্রু কীটপতঙ্গ কীটপতঙ্গ আমাদের ফসলকে নষ্ট করে দেয় খেয়ে নিয়ে থাকে এবং চাষের জমিকেও নষ্ট করে দেয় সেই কীটপতঙ্গকে মারার জন্য এই সমস্ত সমাধানের জন্য আমরা চাষিরা সাধারণত বিভিন্ন ধরনের কীটনাশক সার ইত্যাদি ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে থাকি আর তাছাড়া অন্যান্য কারণ আরও অনেক আবহাওয়ার পরিবর্তন আরও বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যার সম্মুখীন তো হতেই হয় সেগুলির সাথে আমি খাপ খাইয়ে নিই এইভাবেই